আমার প্রিয় কিছু কলম লেখক বলতে রবীন্দ্রনাথ ঠাকুর তারপর কাজী নজরুল ইসলাম তারপর আরও অনেক লেখক আছে তাদের আমার খুব ভালো লাগে বা পছন্দ পছন্দ বলতে তারা অনেক কিছু আর কি দেশের জন্য করেছে বা আর কি তারা অনেক কবিতাও লিখেছেন তো কবিতাগুলো প্রথমত ছোট থেকে আপনি যখন বড় হবেন প্রথমত আপনি রবীন্দ্রনাথের কবি কবিতা শুনেছেন বা আর কি পড়েছেন তো কবিতার মধ্যে অনেক কিছুই জিনিস আমাদেরকে শিখিয়ে গিয়েছেন যে দৈনন্দিন জীবনে অনেক কিছু কাজে লাগবে এগুলো আপনার শিক্ষা অবশ্যই দরকার জীবনে অনেক কিছু করতে গেলে আপনার এই কবিতার মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পারবেন তো আর কি এগুলোই আমার পছন্দ